নাচতে না জানলে উঠোন বাঁকা নিজে কিছু পারে না ঢ্যাপস করে পড়ে আবার অন্যকে জ্ঞান দিতে আসে এই কর সেই কর ওই কর এইটা করলে ভালো হবে বা এটা করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবি আর এদিকে নিজে ফেল করে বসে আছে বেশি নাস বলে না কথায় একদম প্রবাদটা ঠিক নাচতে না না জানলে উঠোন বাঁকা লোককে জ্ঞান দিতে আসবে নিজে ঠিক করে করে না কিছু নিজে আগে ঠিক কর তারপর অন্যকে জ্ঞান দিতে আসিস এর সাথে মিশবি না ওর সাথে মিশবি না তুই কে রে বলার নিজে ভালো করে চল রাস্তাঘাটে তারপর আমাকে জ্ঞান দিতে আসবি নিজে ভালো করে চলতে পারে না আবার লোককে জ্ঞান দিতে আসে জ্ঞান দেওয়ার আগে না আগে নিজেকে ভালো করে চলতে হয় রাস্তাঘাটে চলাফেরা শিখতে হয় মানুষের সাথে কথা বলা শিখতে হয় তারপর অন্য জনকে জ্ঞান দিলে ব্যাপারটা শোভা লাগে নিজে কিছু জানলাম না নিজে কিছু করলাম না কাজের বেলায় অষ্টরম্ভা এদিকে লোককে জ্ঞান দেওয়ার বেলায় ষোলোআনা যে এই কর সেই কর ওই কর হয়ে গেলো কেন ভাই তুই নিজের চরকায় তেল দে না নিজেরটা দেখ না লোককে এত দেখার কি আছে